হ্যাঁ আমি উপহার দিয়েছি এবং আমার পো মানে কাছের বহু মানুষকেই দিয়েছি ফা নিজের হাতে তৈরি করে ছোটোবেলায় তো ছোটোবেলা বলবো না কলেজ অবধি বহু মানুষকে মানে বহু বন্ধু বান্ধবকে বহু পরিচিত মানুষকে নিজে হাতে গ্রিটিংস কার্ড তৈরি করে দিয়েছি বছর শুরুতে বা ও তার জন্মদিনে এ আমি নিজে হাতে নিজে ছবি এঁকে মানে কোনো রকম হস্তশিল্পের কাজ করে গ্রিটিংস কার্ড দিয়েছি ইট এছাড়াও মানে ছোটো আমি মাটির মূর্তি যেহেতু আমি টেরাকোটার কাজ জানি বা করতে পারি তাই বা প্লাস্টার প্যারিস দিয়ে কোনো মাটির মূর্তি তৈরি করে আমি তার জন্মদিনে বা কোনো অনুষ মানে তার বিশেষ কিছু দিনে বা বছর শুরুর দিনে তাকে ছোটো কোনো মূর্তি বা প্রতিমাও উপহার দিয়েছি এরকম বহু ক্ষেত্রে হয়েছে আমি নিজে এগুলো দিতে পছন্দ করি এবং কেউ যদি আমাকেও তার হাতে তৈরি করে কোনো উপহার দেয় সেটা আমি নিতেও পছন্দ করি কারণ আমি মনে করি হাতে তৈরি করে কোনো জিনিস দেওয়া মধ্যে আন্তরিকতা বা যে ভালোবাসা রয়েছে তা কোনো কেনা উপহারের মধ্যে সেই জিনিসটা থাকে না তাই এছাড়াও আও কোনো হাতে তৈরি করা জিনিসের মাধ্যমে তার তার শিল্পকলা বা তার চিন্তা ভাবনা বা তার হাতের কাজ আমাদের কাছে পৌঁছায় বা একজনার থেকে আরেকজনার কাছে যায় এটা একটা ব্যক্তিগত ও মানে ব্যক্তিগতভাবে তারও মানে ভবিষ্যতে যদি সে কোনো দিন ভাবে যে সেইরকম হাতের কাজ দিয়ে সে কোনো ব্যবসা করবে বা সে উন্নতি করবে তার কর্মক্ষেত্রকে সেটাও সে করতে পারে তো হাতে তৈরি জিনিস আমি নিজেও খুব পছন্দ করি দিতেও পছন্দ করি এবং কারো কাছ থেকে সেটা উপহার হিসেবে পেতেও আমি পছন্দ করি